হ্যাঁ হ্যাঁ হ্যালো হ্যাঁ হ্যাঁ কাকিমা বলুন কেমন আছেন আমি তো আজ একটু এই গ্রামের বাড়ি এসেছি মায়ের শরীরটা হঠাৎ খুব অসুস্থ হয়ে গিয়েছে আপনাকে জানানো হয়নি আমি আসলে খুব তাড়াহুড়োর মধ্যেই চলে এসেছি আর ফোন করাও হয়নি পরে হ্যাঁ মা আগের থেকে একটু ভালো আছে তো আপনি ভালো আছেন তো আপনার সাথে আর সেই ভাবে দেখা হলো না আমি তাড়াহুড়োয় চলে এলাম আর কি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ কাকিমা আমারও আমারও মনে আছে আসলে আমি আগের মাসটাতেও দিতে পারিনি আর এই মাস এই তো শেষ হতেই চলল তো আমি দেখছি যদি এই মাসের মধ্যে আপনাকে দিয়ে দিতে পারি তবুও আমার আসলে একটু অসুবিধা আছে কাকিমা বুঝতেই পারছেন হুম হুম হুম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ সে তো ঠিক হ্যাঁ না মায়ের শরীরটা এই হঠাৎ করে অসুস্থ না হয়ে গেলে মানে এখানেও ধরুণ অনেকটা টাকা গেল আমি আমার এই ভাড়ার এই টাকা থেকেই আসলে মায়ের ডাক্তার দেখালাম তো সেই টাকাটাও আসলে ভেঙে গেল বুঝতেই পারছেন আর এই মাসের টিউশনিগুলোও এখনও বেতন পাইনি তো আমি চেষ্টা করছি যদি তারা বেতনগুলো দিয়ে দেয় আমি কোনোরকম করে হলে আমি আপনার ভাড়াটা মিটিয়ে দেবো আর কত টাকা হয়েছে ভাড়া আচ্ছা কাকিমা দুর্গাপূজা তো ধরুণ আমার আমারও কিছু খরচা আছে তো আমি হয়তো চার হাজার পুরোটা দিতে পারব না আমি হয়তো তিন হাজার ধরুণ দিলাম এক হাজারটা পরের মসে তখন যোগ করে দেবেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হুম হ্যাঁ সে তো বুঝলাম আর বাকি আর জলের বা বিদ্যুতের আলাদা করে তো কোন বিল লাগবে হ্যাঁ হ্যাঁ সে সে ঠিক সে ঠিক হ্যাঁ কাকিমা ওই জন্যই তো আপনার কাছে থাকা যাই হোক আমি ঠিক আছে আমি বাড়িতেও কথা বলছি যদি এ মাসে আমাকেও কিছুটা টাকা দেয় বাড়ি থেকে আর বা আমি যদি টিউশনের টাকা থেকে আপনাকে করে দিতে পারি তাহলে তো খুবই ভালো হয় হ্যাঁ আর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আর আমি এই সামনেই যাচ্ছি পরশু নাগাদ তখন আপনার সাথে কথা বলে নিচ্ছি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে রাখছি